হ্যাঁ আমার এলাকা বলতে কলকাতার কালীঘাট কালীঘাট কালী মন্দির খুব বিখ্যাত একান্ন পীঠের মধ্যে একপীঠ এখানে বহু দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে বহু পর্যটকের সমাগম হয় এখানে খুব ভিড় হয় ভিড় করে লাইন দিয়ে পুজো দিতে হয় এখানে ভোগ আরতি হয় ভোগের পরে সকল দর্শনার্থীরা ভোগ প্রসাদ গ্রহণ করে এবং এখানে মায়ের নামে ছাগল উৎসর্গ করা হয় বলি দেওয়া হয় দিয়ে সেই ভোগও সবাই গ্রহণ করে